আমি গর্বিত হয়েছি যখন আমি আমাদের ব্লকের বি ডি ও সাহেবের কাছ থেকে স্কুলে এইচ এসে প্রথম হওয়ার জন্য পুরস্কার পাই আমি মাধ্যমিকে সেকেন্ড হই তখন আমার খুব কষ্ট হয় এবং তখন থেকে আমি ঠিক করি আমি এইচ এসে হলেই ফার্স্ট হবো তারপর যবে এইচ এস পরীক্ষা দিই এবং এইচ এস পরীক্ষার রেজাল্ট বেরোয় তাখন আমি জানতে পারি আমি ফার্স্ট র্যাঙ্কে আছি তারপর আমাকে বি ডি ও অফিস থেকে ডাকা হয় এবং সেখানে আমাকে পুরস্কার দেওয়া হয় কি আবার থানা থেকেও ডাকা হয় সেখানেও আমাকে পুরস্কার দেওয়া হয় সেই ঘটনাটি নিয়ে আমি খুব গর্বিত